আমার ধর্মীয় বই পড়া মানে গীতা পড়েছি এবং ওই গীতার শ্লোক পড়ে আমি বুঝতে পারি মানুষের জীবন কীভাবে হওয়া উচিত এবং কীভাবে জীবনযাপন করলে একটা মানুষ তার সমাজে সম্মান থেকে আরম্ভ করে সমাজে কিছু কাজ করে করে মানুষের পাশে দাঁড়াতে পারে